বর্তমান সময়ে সবথেকে বড় প্রযুক্তি হলো ইন্টারনেট যা মানুষেরকে অনেক কিছু শেখালেও মানুষকে কিন্তু অনেক মানুষকে কিন্তু ভুল পথে চালনা করছে বেশিরভাগ মানুষ এটাকে সুফল হিসেবে ব্যবহার করলেও অনেক তার থেকেও বেশিরভাগ মানুষ এটাকে কুফল হিসেবে ব্যবহার করছে যেমন বর্তমান সময়ে বাচ্চারা এই ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন রকম মোবাইল গেমস বিভিন্ন রকম কার্টুন তারা দেখতে এতটাই আগ্রহী তারা সেই কার্টুন ছাড়া ভাত খেতে পারে না এবং সারাক্ষণ খেলা তারা বিভিন্ন রকম গেমের মধ্যে আসক্তি হয়ে পড়ছে আগে ছেলে মেয়েরা মাঠে গিয়ে খেলতো কিন্তু বর্তমান সময়ে যে এই প্রযুক্তিগত প্রযুক্তির জন্য বর্তমান সময়ের ছেলে মেয়েরা আর মাঠে গিয়ে খেলে না তো এই বিভিন্ন রকম সমস্যা এই প্রযুক্তিগতভাবে দেখা দিচ্ছে এবং আমার চোখে দেখা আমার বাড়ির কোচবিহারে আমার বাড়ির পাশেই একটি ছেলে সারাক্ষণ এই বিভিন্ন রকম মোবাইল গেমসে আসক্তি হয়ে সে তার চেহারা এত খারাপ হয়ে গেছে এবং সে অসুস্থ হয়ে পড়েছে এবং এবং আরও দেখেছি একটা মেয়ে এত এই ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন রকম রিলস ভিডিও বানাচ্ছে এবং সেটা বানাতে বানাতে সে ভুলে যাচ্ছে তা যাচ্ছে তার তার তার কেমন পোশাক হবে সে ভুলে যাচ্ছে তাকে কেমনভাবে চলা উচিত সে কিন্তু তার এই অল্প বয়সে সে কিন্তু তার ভবিষ্যৎটা বুঝতে পারছে না বর্তমান সময়ে তার কী করা উচিত তার যে এখন পড়াশুনো করা উচিত সে কিন্তু ভুলে যাচ্ছে এইরকম একটা সমস্যার সম্মুখীন হয়েছিল তার মা আমাকে এসে বলছিলো যে তার মা আমাকে এসে বললে আমি সেখানে গিয়ে তাকে বোঝাই যে বর্তমান সময়ে এটাকে পড়াশুনো করার সময় এখানে রিলস বা মোবাইল গেমস খেলার সময় নয় কারণ এখন যদি তুমি তোমার পড়াশুনো না করো ভবিষ্যতে কিন্তু তুমি কোনও বড় জায়গায় যেতে পারবে না তুমি জীবনে যাই করো পড়াশুনো কিন্তু প্রয়োজন এরকম বহু মানুষ বিভিন্ন সমস্যায় ভুগছে যেমন যারা বারবার ফোন ফোন সারাক্ষণ চোখ চোখের সামনে এই ফোন নিয়ে বসে থাকছে ইন্টারনেটের মাধ্যমে এই প্রযুক্তির প্রযুক্তি উন্নত হওয়ার মাধ্যমে মানুষ এখন কি করছে যাই করুক না কেন তা সে ইন্টারনেট ব্যবহার করে ফোনের মাধ্যমে দেখছে এটা দেখার ফলে সারাক্ষণ ফোনের স্ক্রিনে তাকিয়ে থাকার ফলে তার কিন্তু চোখের সমস্যা দেখা দিচ্ছে এবং এই সমস্যার জন্য আমি তাদেরকে অনেক উপদেশ দিয়েছি যে এই সবসময় ফোন দেখা উচিত নয় এবং যখন ঘুমোনোর সময় ফোনটাকে দূরে রাখা উচিত যাতে ফোনের রেগুলেশন মানুষের ব্রেনকে আরও নষ্ট করে দেয় ব্রেনে এফেক্ট ফেলে তার জন্য আমি সতর্ক করেছি বিভিন্ন রকমভাবে সতর্ক করছি আমরা এবং ভবিষ্যতেও করবো তবে এটাই বলার যে এই বর্তমান এই প্রযুক্তি যতটা না সুফল তার থেকে অনেক বেশি কুফল এনে দিয়েছে